আমাদের ঝাড়গ্রামে প্রথমদিকে আমাদের কোনো প্রাথমিক বিদ্যালয় বা যে প্রাইমারি বিদ্যালয় ওটা ছিলো না তাই আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশুনাও করতে পারতো না ধরুন যদিও একটা হয়তো বিদ্যালয় ছিলো অনেক দূরে যাতায়াত করার মতন আমাদের কাছে অর্থ ছিলো না বইপত্র কিনে দেওয়ার মতোন পয়সা ছিলো না তাই পড়াশুনাও ঠিক ঠাক করতে পারতো না এখন এই ঝাড়গ্রামে তিন চারটে প্রাথমিক বিদ্যালয় হয়েছে সেই বিদ্যালয়ে এখন পড়াশোনাও হচ্ছে বিনামূল্যে বই দিচ্ছে বিনামূল্যে তার তার সাথে আবার একটা খুব সুবিধা হয়েছে এখন আবার সরকার বিনামূল্যে খাবারও দিচ্ছে তাই প্রতিদিন কি খেয়ে আমাদের বাচ্চারা বই নেই খাতা নেই পড়াশোনা করতে যাবে এটা ভাবতে হচ্ছে না এখন বইও পাওয়া যাচ্ছে তাহলে ওই খাবারও মিড ডে মিলের যে খাবার দেওয়া হচ্ছে দুপুরে পেট ভরে ভাত দেওয়া হচ্ছে ওটা এখন ভালো হয়েছে তাই ওই বৃদ্ধিটাও হয়েছে তাই আমাদের এখন ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে খুব আগ্রহী কারণ পড়াশোনা করতে তারাও চায় বিনামূল্যে যদি পাওয়া যায় সবাই ভালো ভালো পড়াশোনা করবে এবং পেট ভরে ওই দুপুরের টাইমটায় খাবার এটা একটা বিশাল ব্যাপার ওই খাবারে দেখছি এখন বিভিন্ন আবার ফলও দেওয়া হচ্ছে এমনিতে তো ডিম আছেই ওইগুলো খাবারের জন্যও ওগুলো ছেলেমেয়েরা যাচ্ছে এবং এই সব বৃদ্ধি হচ্ছে আর স্কু বিদ্যালয়টাও এখন ভালোভাবে তৈরি হয়েছে ইট বালি সিমেন্ট দিয়ে যে এটা পাকা বাড়ি বলে ওভাবে তৈরি হয়েছে বিদ্যালয় মে লয়টা এবং রুমও আলাদা ক্লাসও আলাদা আর শিক্ষকরাও ভালোভাবে যত্ন সহকারে পড়ায়